হ্যাঁ হ্যালো আমি একজন স্কুল শিক্ষিকা বলছি ভালো আছেন হ্যাঁ বলছিলাম বলছিলাম যে আমাদের তো এখানে সামনে সরস্বতী পুজো আসছে দিয়ে স্কুলে একটা শো আছে সেই জন্য আর কি ফোন করছিলাম হ্যাঁ বলছি আপনি মুক্তা বলছেন হ্যাঁ আমি বৈশাখী হ্যাঁ বলছিলাম যে সরস্বতী পুজোয় একটা শো আছে আপনার মেয়েকে একটু শোতে আসতে হবে অনুষ্ঠান আছে পরশু দিন মানে সরস্বতী পুজোর সরস্বতী পুজোর সময় মানে চারটের সময় শোটা আছে শোটা আছে চল্লিশ মিনিট একদিন হ্যাঁ একদিন স্কুলে মিটিং করেছিলাম দিয়ে মিটিংয়ে তো এসেছিলেন দিয়ে বললেন না না এরকম অসুবিধা নেই হবে হ্যাঁ ওর কখন টিউশান আছে ও মানে টিউশানটা চেঞ্জ করা যাবে না টাইমটা শোটা হবে চারদিন হবে

ওই তো একটু দেখুন আপনি যদি পারেন আপনার মানে স্কুল ইয়ে মাস্টারকে মাস্টারকে একটু বলে টাইমটা একটু চেঞ্জ করতে আমার তো এখানে শো হবে না সবাইকে তো বলা আছে না হ্যাঁ তখন বলা হয়নি তখন আরও অন্য অসুবিধা ছিল ভেবেছিলাম এর আগে করব কিন্তু শোটা তখনই টাইমটা দেওয়া হয়েছে চারটের সময় এর আগে তো ওই নাচ আছে তারপরে আরও স্টুডেন্টরা গান করবে সেই সব শো আর কি কম করলেও হয়তো কুড়ি মিনিট হবে তাহলে পারবেন চারটে দিন চার দিন হবে হ্যাঁ হ্যাঁ বুঝলাম কিন্তু আপনাকেও তো বুঝতে হবে দেখুন কারণ শোটা না আজকেই করতাম বুঝতে পারলেন তো মানে আরো স্টুডেন্ট আছে সব বলছে এখানে ওদেরও টিউশন আছে কোথাও বা ওদের অন্য জায়গায় প্রোগ্রাম আছে

হ্যাঁ হ্যাঁ বলছি চারটে দিন একটু ম্যানেজ করে নিন ঠিক আছে হ্যাঁ হুম হ্যাঁ একটু দেখুন মানে হ্যাঁ আর স্টুডেন্টদের সাথে আপনারাও আসতে পারেন ঠিক আছে সব অভিভাবকদেরকে বলা হয়েছে হ্যাঁ তাহলে একটু চেষ্টা করবে ঠিক আছে বলবেন যেন স্যারকে দিয়ে আমাকে একটু জানাতে বলবেন ঠিক আছে হ্যাঁ আমাকে একটু জানালে ভালো হুম ঠিক আছে থ্যাংক ইউ